হ্যাঁ এরকম একটি বইয়ের কথা আমার মনে আছে যেটা আমি প্রথমে ভেবেছিলাম যে আমার হয়তো অতটা পছন্দ হবে না কিন্তু পরবর্তীকালে সেটা পড়ার পর মনে হয়েছিলো এটাকে কেন আগে পড়ি নি এটা আগে পড়ে নিলে ভালো হতো এবং ওই আগেকার ধারণাটা যে ভেবেছিলাম পছন্দ হবে না সেটা একেবারেই বদলে গেলো সেই বইটি ছিলো অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনী খুব মোটা কোনো বই নয় বেশ কম পাতা সংখ্যারই পাতলা একটি বই কিন্তু আমার মনে হয়েছিলো যে এটা হয়তো অত বেশি আমার ভালো লাগবে না তখন ওপর তাকে দেখে মনে হয়েছিলো যে অত বেশি হয়তো ভালো লাগবে না কিন্তু সেটা পড়ার পর তার যে ঐতিহাসিক একটি গল্পের বর্ণনা তার মধ্যে দিয়ে রয়েছে সেটা আমার মনকে সত্যি পরিবর্তন করে এবং মনে হয়েছিলো যে কোনো বইকে আগে থেকে বিচার করাটা ঠিক হবে না এবং বইটি না পড়ে হয়তো তার সম্পর্কে ধারণা তৈরি করাটা উচিত হয় নি সেটা এই বইটি পড়ার পরে বুঝতে পেরেছি এবং পড়ার পর মনে হয়েছিলো যে এটি অনেক ভালো লেখা এটা আগে পড়া উচিত ছিলো মন পরিবর্তন করেছে বলতে ওটাই যে এরপর থেকে আরো অন্য কোনো বই না পড়া থাকলে তাকে বিচার আগে থেকে না পড়ে বিচার করে ফেলাটা যে ঠিক নয় সেটা আমি বুঝতে পেরেছিলাম